হ্যাল হ্যালো হ্যাঁ হ্যাঁ শরীরটা এখন আগের থেকে মোটামুটি সুস্থ লাগছে আগের থেকে একটু ভালো মতো হচ্ছে হ্যাঁ ওষুধ তো ঠিকঠাক খাচ্ছি সময় মতো আর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওষুধ খা হ্যাঁ শরীরটা একটু দুর্বল মানে খাওয়া দাওয়াগুলো একটু ঠিকঠাক হচ্ছে না ওই জন্য ওষু্ধ এমনি খেতে রুচিটা নেই আর কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ হুম হুম এর এর পরে কি আর কোনো ইঞ্জেকশান আছে নাকি এ ওষুধ আচ্ছা ঠিক আছে হ্যাঁ আগের থেকে অনেকটা তো সুস্থ লাগছে মোটামুটি একটু খাওয়া দাওয়ার ইচ্ছা মানে মুখের রুচিটা নেই তো এই জন্য একটু খাওয়ার কম ইচ্ছা আছে এই কারণেই একটু অসুস্থ এইটুকু

হ্যাঁ হ্যাঁ এখন একটু হাঁটা চলা তো করছি আর হুম হ্যাঁ হ্যাঁ